আমার প্রিয় কবি হচ্ছে রবীন্দনাথ ঠাকুর কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাস্তব জগৎ সম্পর্কে এবং প্রকৃতির যে সৌন্দর্য রূপ সেই সম্পর্কেই পুরো বাস্তবটাকে পুরো তুলে ধরেছেন ওর লেখায় উনার লেখায় ওনার লেখা আমাদের পড়ে খুবই ভালো লাগে এবং ওনার যে বাস্তবিক যে চারিত্রিক দিক বাস্তবিক সব দিকে প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির যে রূপকে এমনভাবে তিনি লেখাগুলা ফুটিয়ে তোলেন যেন মনে হয় আমাদের চোখের সামনে সব কিছুটা যেন ভেসে বেড়াচ্ছে এবং শিক্ষা সামাজিক আরও উন্নতি করার জন্য করার যে চেষ্টা বা ওনার যে লেখা পড়ে অনেক আমাদের সমাজে অনেক উন্নতি পর পর উন্নতি অনেক দিক থেকে অনেকভাবে সাহায্য করেছেন তাই রবীন্দনাথ ঠাকুরকে আমাদের আমার সবথেকে বেশি ভালো লাগে